খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামের মানুষের যে মতামত সেটা হলো অবশ্যই খেলা একটা এমনই একটা জিনিস যেটা খেললে শরীরে এর একটা গঠন ভালো হয় বা শরীরচর্চা ভালো হয় শরীর সুস্থ থাকে মনোবল বাড়ে এবং খেলা করলে মনও ভালো থাকে খেলা করলে খেলার মাধ্যমে মানুষ একটা ভালো জায়গায় যেতে পারে সেটা সেখান থেকে সে এ রোজগার করতে পারে বা খেলাটাকেই তার প্রফেশান হিসাবে সে বেছে নিতে পারে খেলার মাধ্যমে সে অনেক দূরে যেতে পারে তো গ্রামের মানুষেরও সেই একই চিন্তাধারা যদি খেলাধুলা করে তাদের ঘরের ছেলে মেয়েরা তাহলে তারা হয়তো একটা ভালো জায়গায় যেতে পারবে কোনও ফুটবল বা ক্রিকেট বা হকি কবাডি বা এই রকম ধরনের খেলা খেললে তাদের ঘরের ছেলেমেয়েরাও ভালো জায়গায় যেতে পারবে একদিন যদি ভালো খেলে তাহলে সেখান থেকে অনেকটা বড়ো বড়ো ক্লাবে খেলা বা দেখা যাচ্ছে রাজ্যের হয়ে খেলা বা যদি খুব ভালো খেলে তাহলে তারাও আশা করতে পারে যে না হয়তো এই ছেলেটি বা এই মেয়েটি দেশের হয়ে খেলতে পারবে তাছাড়া দেখা যাচ্ছে গ্রামের মানুষে এটাও মনে করে যে খেলাটা হচ্ছে একটা জনপ্রিয়তা কোথাও যদি কোনও খেলা হয় তাহলে প্রচুর মানুষ সেখানে দেখতে যায় একটা আনন্দ বা এটা সবাই কিন্তু খুব ভালোভাবেই মেনে নেয়